আমাদের মুর্শিদাবাদ এলাকায় পুজো ও ঈদ ছাড়াও আরও অনেক কিছুতে অনুষ্ঠান করা হয় যেমন শিক্ষক দিবস স্বাধীনতা দিবস নতুন বছরের আগমন এইসব দিনগুলিতেও বিভিন্ন পর্যটকরা বিভিন্ন স্থান থেকে আসতে হয় তাদেরকেও বিভিন্ন ইভেন্ট ইভেন্টে অংশগ্রহণ করতে হয়